আপনি কি মনে করেন যে গ্রাম অঞ্চলের তরুণ প্রজন্ম উপযুক্ত জীবনসঙ্গী পেতে পারে সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ লোকেরা শহরে বসতি স্থাপন করতে পছন্দ করে কেন আপনি কি মনে করেন যে গ্রাম অঞ্চলে তরুণ প্রজন্ম প্রযুক্তি উপযুক্ত জীবনসঙ্গী পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে হ্যাঁ কারণ গ্রামের মানুষ বা গ্রামের প্রত্যেকটি মানুষ শহর ঘেঁষা হয়েছে তারা তরুণ প্রজন্ম জীবনসঙ্গী পেতে অসুবিধা হচ্ছে কারণ এখনকার যুগে মানুষ গ্রামে বসবাস করতে ইচ্ছা করে না প্রত্যেকটি মানুষ শহরে বসবাস করে কারণ শহরে সব কিছু সুযোগ সুবিধা বেশি এখানে হাসপাতাল হসপিটাল আছে তাছাড়া কোনও রোগ হোক বা কোনও কিছু দিক থেকে শহরে সব সময় মানুষের সব সুযোগ সুবিধা বেশি তাই গ্রাম অঞ্চলে যাতায়াতের অসুবিধা হয় প্রত্যেক ক্ষেত্রেই নানারকম অসুবিধার সম্মুখীন হতে হয় তাই মানুষ আর গ্রাম অঞ্চলে বসবাস করতে চাইছে না তার কারণ এটাই হচ্ছে অসুবিধার কারণের জন্য মানুষ এইভাবে দিনের পর দিন গ্রাম পিছিয়ে যাচ্ছে বা শহর এগিয়ে যাচ্ছে